কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য আমার গ্রামের জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার আছে যেমন যদি পাকা পেঁপে খাওয়া হয় বা পেঁপের তরকারি খাওয়া হয় তালে কোষ্ঠকাঠিন্য হয় না রাত্রেবেলায় শোয়ার আগে গরমজল খেলে সকালে কোষ্ঠকাঠিন্য হয় না আর তারপরেও নানারকম নরম খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হয় না যদি কেউ খুব শক্ত খাবার খায় বা বাজে খাবার খায় তাহলেই কোষ্ঠকাঠিন্য দেখা দেবে নাহলে হবে না তাই ভালো করে সবজি সেদ্ধ করে খেলে কোষ্ঠকাঠিন্য হবে না ভাত খেতে হবে তাহলে এইসব কোনো সমস্যা হবে না গরম জল খাওয়া খুব বেশী দরকার জোয়ান গরম জোয়ান গুঁড়ো করে সেটা গরমজলের মধ্যে দিয়ে খেতে হবে তাহলেই আর এসব সমস্যা আমাদের হবে না এটি আমাদের গ্রামে প্রতিটা ঘরে ঘরে প্রতিকারক আছে